হ্যালো কীরে আজ কলেজে গেলি না ভালোই করেছিস আজকে আসিস নি যা ট্রেন লেট তার মধ্যে এরকমভাবে বৃষ্টি ঝমঝমিয়ে পড়ছে রাস্তাঘাটে চলাও মুশকিল হয়ে যাচ্ছে এই তো কলকাতা স্টেশন না সেই দেড় ঘন্টা হয়ে গেল দেড় থেকে দু ঘন্টা সেই দাঁড়িয়ে আছি এতো লেট তাছাড়াও অনেক দিন ধরেই লেট প্রায় সময়ই লেট আসে ট্রেন

এই দেখি টাইম তো আছে সাড়ে পাঁচটা এই বসেই আছি একটা ইয়ের নিচে ছাদের নিচে যা বৃষ্টি বাইরে এই খাওয়া দাওয়া হলো এই তো চলছে কোনো রকম হুম তাই করতে হবে দেখি সোমবার দিয়ে বাসে করেই যাবো ট্রেনে আর যাতায়াত করা যাবে না এই ভালো হবে ঠিক আছে হুম